আজ আমি আকাশ সরোবর থেকে দুলমি শিব মন্দিরে চার প্লেট ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম কিন্তু আমি এখন সেই জায়গাটি পরিবর্তন করে আকাশ সরোবর থেকে কেতিকাতে অর্ডারটি নিতে চাই